আমি ঈশিকা বলছি এখানে কি ফুল পাওয়া যায় তো হ্যাঁ আমি সেটাই বলছি যে গতমাসের তেরো তারিখে আমার দাদার বিয়ে ছিল এখান থেকেই বোধহয় আমি অর্ডার দিয়েছিলাম এবং আগামী মাসের তেরো তারিখে আমার দিদির বিয়ে সেইজন্যে আমি কিছু চন্দ্রমল্লিকা ফুল আর প্রায় হাজার খানেক গোলাপ ফুল লাগবে আপনি কি দিতে পারবেন সেইদিন মানে তেরো তারিখ সেটা এখান থেকেই করিয়েছিলাম সেইজন্যই আপনাকে ফোন করা তার কারন আমি আপনার মানে পুরো পূর্বপরিচিত কাস্টমার তো সেইক্ষেত্রে দামটা আপনি দেখবেন একটু হ্যাঁ বউ বসার মঞ্চের জন্য মোটামুটি আপনাদের তো আন্দাজ থাকেই যে ঠিক কতটা ফুল লাগে তো সেক্ষেত্রে আপনাকে বউ বসার জায়গাতে খুব বেশি যে ভালো মানের ফুল দিতে হবে সেটা নয় আর্টিফিশিয়াল ফুল দিলেও চলবে যেগুলো প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি নয় কৃত্রিম সেগুলো দিলেও চলবে কিন্তু আমি যে দুয়ারটা তৈরি করব বিবাহের যেখানে বর বউ এর নাম লেখা থাকবে সেখানে আমি চাই যে ওই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে যাতে নামটা লেখা থাকে এবং তারপরেও তো বাড়িতে নানারকম কাজেই বিয়েবাড়ির জন্য ফুল লাগবেই জানেন এবং মালাটাও কি আপনাদের ওখান থেকে পাওয়া যাবে রজনীগন্ধার হ্যাঁ একটাই আর হ্যাঁ আমি সেটাই বলছি আর তাছাড়াও সেই জানেনই তো মানে প্রত্যেক কাকিমা বা যতজন মেয়েরা থাকবে বা মহিলারা থাকবে তাদের সেই ফুলের খো মানে সেই ফুলের জিনিস খোঁপায় লাগানোর ব্যাপার স্যাপার থাকে সেগুলো তো মানে অনেকগুলোই ফুল লাগবে আমি ওটাই বলতে চাইছি তো আপনাদের ওখানে দামটা তাও মোটামুটি কত পড়বে সেটা যদি বলেন বেশ বেশ বেশ আমি তাছাড়াও বাড়িতে একটু আলোচনা করে নিই কত টাকা আমাদের বরাদ্দের মধ্যে রয়েছে এবং সেটাই আপনাকে তাহলে কাল কালকে বোধহয় হবেনা আমি দুদিন পর যাবো দুদিন পরে আমি আমার বাড়ির দাদা বা বাবাকে নিয়ে যাবো যাতে আলোচনাটা ঠিক করে হয় তাহলে আপনি কি দুদিন পরে ফাঁকা আছেন হ্যাঁ হ্যাঁ একদিনেরই ব্যাপার সেটা না আমি ঠিক আলোচনা করিনি আসলে আমাকে একটু আলোচনা করতে হবে যদি তার বিয়ের পরের দিনও রাখতে হয় বা কিছু কিছু আত্মীয় তো থেকেও যায় বা বরের বাড়ির লোক যদি থেকে যায় সেই মুহূর্তে তো তখনই খুলে নেওয়াটা খুব একটা ভালো লাগবেনা চোখে লাগবে হ্যাঁ হ্যাঁ সে বুঝতেই পারছি একদমই বুঝতে পারছি আমি দাদার সাথে একটু কথা বলি আগের মাসে তো তার বিয়ে হয়েছে তো সে কীরকম টাকা দিয়েছে আপনিই বলুন কত টাকা লাগবে তাও ঠিক আছে হুম তাহলে অনলাইনে হ্যাঁ একদম একদম তাহলে কি অনলাইনের মাধ্যমে আপনার পাঠানো যাবে টাকাটা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি রাত্রের মধ্যেই আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি আমার যদি ফোনে যদি দেখি সেই মানের টাকাটা রয়েছে কিনা আমি আপনাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ